ডুডল কথার অর্থ পতড়ানো বা বোকা বানানো ফান্দেপড়িয়া বগা কাঁদে রে ভগবানের একটা প্রবাদ আছে রাখে হরি মারে কে আমি যদি সঠিক হই তাহলে অন্যের দোষ কোথায় কাউকে ঠকানো মানে নিজেকে ঠকানো যদি কোনো ব্যক্তিকে ঠকানো হয় তা হলে অন্য কারো কাছ থেকে ঠকতে হবে এটাই নিয়ম সদা সত্যপথে চলা এটাই মানব ধর্মের নিয়ম কিন্তু কিছু ব্যক্তি এমন আছে মানুষকে ঠকানোর জন্য তৈরি হয়ে আসে শেষ দিকে ওই ব্যক্তিরা নিজেরাই ওপরওয়ালার থেকে ঠকে যায় আমি একবার এক ব্যক্তিকে কিছু টাকা দিয়েছিলাম ওই ব্যক্তি আমার টাকা নিয়ে চলে গেল আর এলো না কিন্তু এটাই করা হলো আমার সঙ্গে আমি ঠকে গেলাম ভগবান এর বিচার করবে অন্যকে ঠকালে নিজে ঠকতে হয়